গ্রাম এবং শহর অঞ্চলে খেলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে গ্রামে সাধারণত ফুটবল ক্রিকেট এবং কাবাডি হাডুডু এবং গ্রামের আরও বিভিন্ন রকম খেলা খেলা হয় কিন্তু শহরে ফুটবল কাবাডির সাথে সাথে টেবিল টেনিস ব্যাডমিন্টন তারপরে গল্ফ এবং আরও অনেক রকমের খেলা খেলে থাকি গ্রামের দিকে ফুটবল খেললে মানুষ খালি পায়ে খেলে থাকে খালি পায়ে ফুটবল নিয়ে খেলে থাকে কিন্তু শহরের দিকে ছেলেপিলেরা ফুটবল খেলার জন্য বিভিন্ন রকমের সামগ্রী যেমন পায়ে ফুটবল খেলার জন্য ফুটবল খেলার আলাদা জুতো ব্যবহার করে এবং মোজা তার সাথে আলাদা জামা প্যান্ট ব্যবহার করে এবং শহরের দিকে খেলার জন্য মানে খেলা শেখানোর জন্য একজন কোচ থাকে গ্রামের দিকে অবশ্য কোনও কোচ থাকে না খেলা শেখানোর জন্য মানে যারা আগের বড় প্লেয়ার তারাই গ্রামের দিকে খেলা শিখিয়ে দেয় আর গ্রামের দিকে ক্রিকেট খেলার জন্য সাধারণত গ্রামের ছেলে মেয়েরা কাঠের ব্যাটকে ব্যবহার করে এবং প্লাস্টিকের বল বা এমনি যে কোনও বল ব্যবহার করে শহরের দিকে খেলাধূলার জন্য ক্রিকেট খেলার জন্য তারা স্পোর্টস কর্নার থেকে কিনে আনা ব্যাট ব্যবহার করে খেলে এবং সাথে রাবারের বল ব্যবহার করে আরও অনেক রকম পার্থক্য রয়েছে গ্রাম এবং শহরের খেলার মধ্যে